শিক্ষার্থীরা শহরের স্কুল বা উচ্চ বিদ্যালয়ে বাস ট্রেন বা বিভিন্ন ভাড়া করা গাড়ির মাধ্যমে যেতে পারে মোটামোটি নিয়মিতভাবে বাস অবশ্যই পাওয়া যায় ভালো মানের পাথমিক শিক্ষা পাওয়া কিন্তু কঠিন নয় তবে অনেক ক্ষেত্রে যারা যেখানে একটু প্রত্যন্ত গ্রামে সেখানে ভালো মানের প্রাথমিক শিক্ষা পেতে অসুবিধার সৃষ্টি হচ্ছে নাহলে সাধারনতভাবে পাথমিক শিক্ষা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে যে যোগাযোগ ব্যবস্থার অপতুলতা বিশেষ করে প্রত্যন্ত গ্রামের দিকে কিংবা উপযুক্ত পরিবেশের অভাব কিংবা বিভিন্ন রকম বৈদ্যুতিক সরঞ্জামের অভাব এইগুলা বিশেষভাবে চ্যালেঞ্জিং হিসাবে দেখা দিয়েছে